আমি ব্যক্তিগতভাবে কোলকাতার কলেজ স্ট্রীট বা বইপাড়াতে গি নিজে গিয়ে বই দেখে বই কিনতে ভালোবাসি বিভিন্ন শ বিভিন্ন স্বাদের বিভিন্ন লেখকের বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রের বই কলেজ স্ট্রীটে বিভিন্ন বইপাড়ার বিভিন্ন দোকানে আমরা সংগ্রহ করতে পারি এছাড়াও আমাদের শিল্পাঞ্চল তথা আমাদের জেলায় যে সমস্ত বইমেলাগুলি অনুষ্ঠিত হয় সময়ে সময়ে সেগুলিতেও যথেষ্ট ভালো ভালো বই সংগ্রহ করা যায় আমি সেখান থেকেও সংগ্রহ করে থাকি এবং এছাড়াও আমাদের অঞ্চলে আমাদের লোকালিটিতে বা আমাদের যা এরিয়াতে অনেক সেকেন্ড হ্যান্ড বই বা পুরোনো বই বিক্রয়ের দোকান রয়েছে সেখান থেকেও বিভিন্ন সময়ে বইপত্র কেনা হয় বই আমাদের ক্ষেত্রে বিভিন্ন মনোরঞ্জন বিভিন্ন রকম আনন্দ দেওয়া এবং বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন গাইডেন্স তথা বিভিন্ন পথ দিশা নির্দেশ করে থাকে এই সমস্যা সমাধানের জন্য বইয়ের সাহায্যে আমরা অনেক সময় উপকৃত হই এবং এই বই আমাদের জীবনকে যথেষ্ট সমৃদ্ধ করে আমাদের মানসিকতাকে বিস্তৃত তথা প্রসারিত করতে সাহায্য করে